এই এলাকায় প্রায়শই দেখা যায় এমন কিছু পাখি যেমন পায়রা কাক এবং যে কোকিল পাখি হয় সেটাও মাঝে মাঝে কু কু করে তারপর চড়ুই পাখি শালিক পাখি শালিক পাখিটা তো প্রায়শই দেখাই যায় তো আমার প্রিয় পাখি হলো পায়রা কারণ পায়রা দেখতে আমার খুবই ভালো লাগে এটা কার এটা সাধারণত সাদা রঙের হয় এবং নীল রঙের হয় এবং হচ্ছে ভালো লাগে কারণ এদের যে ডাকটা খুব ভালো বা পায়রা সুখের বার্তা নিয়ে আসে সেক্ষেত্রে আমার পায়রা খুবই ভালো লাগে পায়রা বাড়িতে আসে যায় আমি ধান গম চাল এর গুঁড়ো বা গম দিই চাল দিই তো তাদেরকে দিই যখন যেটা থাকে তখন সেটা দিই আর পায়রা আমার খুবই ভালো লাগে এদের মধ্যে আমাকে পায়রাটাই ভালো লাগে